ইউটিউবে আমার একটি খাবারের চ্যানেল বিশেষভাবে প্রিয় সেটির নাম হল বং ইটস এবং টিভিতে একটি খুব জনপ্রিয় প্রোগ্রাম খাবারের হয়ে থাকে যাকে আমরা রান্নাঘর হিসেবে চিনি সেটি আমার খুব প্রিয় এবং এসব প্রোগ্রাম এবং ইউটিউব চ্যানেল থেকে আমি বিভিন্ন ধরনের রান্না শিখেছি রান্নার বিভিন্ন কৌশল শিখেছি নতুন ধরনের মশলা এবং সবজিপাতিকে চিনতেও শিখেছি যা আমার রোজকার জীবনে সাধারণ রান্নাকে এক অভূতপূর্ব স্বাদ এনে দিতে সাহায্য করে তাছাড়া নতুন নতুন রান্নার মাধ্যমে নতুন নতুন জায়গা সম্পর্কেও কিছু জানা যায় বিভিন্ন ধরনের জায়গার রান্নার সম্পর্কেও আমি জানতে পারি বিভিন্ন রোগ সেই রোগের ক্ষেত্রে আমরা কী কী খাবার খাবো নিজেদেরকে সারাদিনে সেই রোগ থেকে কীভাবে রক্ষা করব খাবারের সাহায্যে সেই সমস্ত আমি ওসব চ্যানেল বা প্রোগ্রাম থেকে শিখেছি আর সব থেকে বেশি যেটা আমাকে আকৃষ্ট করেছে এসব চ্যানেল এবং প্রোগ্রামের ক্ষেত্রে সেটি হল একটি সাধারণ অত্যন্ত সাধারণ সবজি থেকে আমরা কীভাবে একটি খুব সুন্দর রান্না করতে পারি সেই সব জিনিস শিখে আমি সত্যি অভূতপূর্ব ধারণা